আমি ট্রেকিংয়ের সাইটে আগের চেয়ে বেশি আবর্জনা লক্ষ্য সেরমকভাবে করিনি তবে হ্যাঁ খুবই পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট ছিল আর আমি ট্রেকিংয়ে যাওয়ার সময় আমার সাথে যেসব প্লাস্টিকের বোতল যেগুলো আমি সাথে নিয়ে যাচ্ছিলাম খাওয়ারের জায়গা যেগুলো প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো খাওয়ার পরে যেগুলো আমি ইউজ করার মানে যেগুলো ব্যবহার করার পরে আমি যেগুলো ফেলে দিচ্ছিলাম সেগুলো ফে না ফেলে একটা আমি নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছিলাম যেগুলো একটা সঠিক জায়গায় যেয়ে নিয়ে যেখানে যেখানে ফেলার জায়গা ছিল সেইখানেই ফেলেছিলাম যাতে রাস্তাঘাট আবর্জনা না হয় বাকিদের ট্রেকিংয়ে কোতো কোনওরকমে যাতে অসুবিধা না হয় সেই সব জিনিসগুলো আমি মাথার মধ্যে রেখে আমি ট্রেক করছিলাম যাতে অন্য আর কারোর প্রবলেম না হয় আর সেখানে যতো যে যেন কোনওরকম আবর্জনার ফেলে নোংরা পরিবেশ না হয়